গত ছ দিন আগে রাজ ফার্নিচার থেকে আমি একটি সেগুন কাঠের চেয়ার কিনি চেয়ারটি সত্যিই খুব ভালো কাঠটা একদম আসল সেগুন কাঠের দিয়েছে তো আমি চাই আমার বন্ধু বান্ধব যারা আছে তারা ওই রাজ ফার্নিচার থেকেই কিনুক আসল জিনিস পাবে